ঝাড়গ্রাম হল বিভিন্ন জেলার মধ্যে একটি অন্যতম সাম্প্রদায়িক সম্প্রীতিময় জেলা এখানে সমস্ত কিছুতে সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতে পারে এবং এই জেলার বিভিন্ন কিছু দর্শনীয় স্থানের মধ্যে হল বান্দরভুলা আদিবাসী প্রেক্ষাকেন্দ্র গোপীবল্লভপুর ইকোট্যুরিজুং পার্ক এছাড়াও কনক দুর্গার মন্দির রয়েছে এই দুর্গা এই দুর্গা মন্দির সকলের জন্যই খোলা থাকে সবার জন্য খোলা এই স্থানে বিভিন্ন স্থানের মানুষ আসে পুজো দিতে এবং এর জন্য কোনো অনুমতি নিতে হয় না বেশিরভাগ মানুষ অবসর সময়ে এখানে আসে পুজো দিতে বা বিভিন্ন মানুষ এই পার্কেও গিয়ে থাকে বিভিন্ন ধরণের এই এছাড়াও এখানে বিভিন্ন ধরণের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলি রয়েছে মানুষের বিনোদনের জন্য